হ্যাঁ আমি বই পড়তে খুব ভালোবাসি আর বই কিনতে তো অবশ্যই আমি ভালোবাসি আমি যখনই বাইরে কোথাও যাই তখন আমি বই কিনি আর ইলেকট্রিকের বই অতটা আমার পছন্দ না কিন্তু বই আমি কিন্তু খুব পোয় পড়তে ভালোবাসি আর অডিও বুকও আমি শুনতে ভা শুনতে ভালোবাসি খুবই ভালোবাসি আর যখন আমি বাইরে কোথাও যাই ওরা আমাকে টানে মনে হয় যেন হ্যাঁ একটা বই যদি কিনে বাড়িতে নিয়ে যাই তাহলে আমি একটু পড়তে পারব আরও বইয়ের গন্ধ তো আমার খুবই ভালো লাগে আর হ্যাঁ আমি যখন রাত্রিবেলা শুতে যাই তখন এটা আমার একটা নেশার মতন বইটা পড়ে একটু ঘুমটা আমার খুবই ভালোবাসি ঘুম মানে আমার সত্যি আমার বই পড়তে খুব ভালো লাগে আর অডিও বুক তো আমি শুনতে পছন্দই করি খুব